আমার জীবনে আমি অনেকগুলো কাজ শিখেছি তার মধ্যে অন্যতম হল কম্পিউটারে কাজ শেখা বা সাইকেল গ্যারেজের কাজ আমি শিখে রেখেছি এগুলো অনেকেই কাছে হয়তো খারাপ কাজ হতে পারে কিন্তু আমি মনে করি কোনো কাজ ছোট নয় যে কোনো কাজ যদি শিখে রাখি তাহলে অনেক কাজে লাগে এবং বিভিন্ন বিপদে মানুষের পাশেও থাকা যায় কিন্তু আমার একটি ছোট্ট দোকান আছে আমি সেখানে আমার অবসর সময়ে আমি এই কাজগুলো করি বিভিন্ন সাইকেল বা মোটর সাইকেল এইগুলো আমি ঠিক করে থাকি যেমন আমি আমার নিজের কাজও আমি করতে পারি তো আমি এটা অবসর অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পাঠ বলে আমার জীবনে আমি মনে করি কেননা খুব যখন আমি ছোট ছিলাম তখন থেকেই আমার ইচ্ছা ছিল যে আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে কিছু না কিছু করব তো আমি অবসর টাইমে অবসর সময়ে এই কাজগুলো করতাম এবং সেগুলো আমাকে অনেকটাই প্রভাবিত করেছে এবং অবশ্যই ভাবায় আমায় যদি আমি এই কাজটা থেকে আরো ভালো কোনো মেকানিকের কাজ যদি আমি শিখে রাখতে পারি তাহলে পরবর্তীকালে আমি অনেক ভালো কাজ করতে পারব বা ভালো জায়গায় আমি কাজ করতে পারব তো আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আমি এখানে বর্ণনা করলাম